এখন তো আমরা শহরে থাকি আগে যখন ছোটোবেলায় গ্রামে থাকতাম তখন কী হতো বাবারা জাল নিয়ে মাছ ধরতে যেত সঙ্গে আমরা পিছু পিছু যেতাম মাছ ধরা দেখবো কতো মজা হবে মাছ উঠবে খুবই মজা পেতাম তার ফলে দেখতাম কি বাবারা জাল ফেলতো বড়ো বড়ো মাছ উঠতো খুবই আনন্দিত হতাম দিনকে দিন যেতাম সপ্তাহে মাসে এক আধবার করে যেতাম বাবাদের সঙ্গে বাবারা যখনই মাছ ধরতে যেত তখনই বাবাদের সঙ্গে যেতাম তারপর নিজেরা খোলার চেষ্টা করছি নিজেরা খোলার চেষ্টাও করতাম কিন্তু পেরে উঠতাম না তারপরে আস্তে আস্তে শিখে গেলাম মাছ উঠতো জালে প্রচণ্ড আনন্দ হতো এইভাবে আমাদের দিনগুলো কাটছিলো তারপরে এখন পড়াশোনার ফাঁকে ফাঁকে তখন পড়াশোনায় ফাঁকে ফাঁকে আমরা কী করতাম ছিপ নিয়ে মাছ ধরতে যেতাম বাড়িতে কোনো কুটুম বা আত্মীয় স্বজন আসলে ভাই বোন আসলে ছোটো ছোটো তাদেরকে নিয়ে যেতাম মাছ ধরতে আমাদের পুকুরে গিয়ে দেখতম কি ছিপ যখন ফেলতাম মাছ উঠতো ছোটো বড়ো যখন একবার দেখলাম এক বড়ো এক মাছ উঠেছে কাতলা মাছ দু কিলো ওজনের মাছ সেটা ওঠার ফলে আমার ভাই তো দেখি গিয়ে কত খুশি ছোটো ছোটো ভাই বোনরা এ বলছে আমি এটা খাবো আমি মাথা খবো আমি দেখা খাবো সবাই কিন্তু আমি বলছি না আমি ধরেছি আমি বলবো আমি যেটা বলবো সেটাই হবে এই নিয়ে প্রচুর আনন্দ মজা করতাম আমরা পুকুরেই দিন কাটতো তারপরে ভাইও চেষ্টা করতো যে মাছ ধরবো আমিও মাছ ধরবো বাড়িতে যখনই আত্মীয় স্বজন আসতো বাবারা জাল বার করে মাছ ধরতো এই দিনগুলো খুবই আনন্দপ্রিয় ছিলো এক সময় এখন তো শহরে থাকি এখন এইসবগুলো হয়ে ওঠে না কিন্তু যখন গ্রামে যাই তখন এইগুলো খুবই মিস করি এবং এগুলোকে উপভোগ করতে থাকি তার কারণে আমরা সবাই মিলে ভাই বোনরা মিলে জাল বা ছিপ নিয়ে যাই পুকুরে গিয়ে মাছ ধরি কাদা মাটি মাখবো পুকুরে নামবো নিয়ে জাল টানা দোবো খুবই আনন্দ হতো সবাই একসাথে মজা করবো বড়ো বড়ো বড়ো মাছ উঠলে সেই আনন্দ পাবো আমরা ভীষণ মজা পেতাম মাকে বলতে মা তুমি এটা খুব ঝাল ঝাল করে বানাবে খেতে যেন মজা হয় আর মায়ের হাতে রান্না বল কথা খুবই মজা পেতাম

এখন দিনগুলোকে যখন শহরে থাকি এখন তো শহরেই থাকি এখন খুবই মিস করি দিনগুলোকে খুবই